ব্যবসা বাণিজ্য করতে গেলে তো বাংলা ভাষায় কথা বলে কারণ আমাদের বাংলার মাতৃভাষা হলো বাংলা তাই ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে বাংলা ভাষায় কথা বলতে হবে বাংলা ভাষায় বাংলা ভাষায় না কথা বললে বাংলা ভাষায় কথা বলতে হবে বাংলা ভাষায় না কথা বলতে পারলে যারা হিন্দি কথা বলে যারা হিন্দি কথা বলে তারা হিন্দি কথা বলে হিন্দি হিন্দি কথা যদি বলে সে যদি বাংলার কথা না জানে তার সাথে বাংলা কথা বলে সে কী করে বাংলার কথা বুঝবে আছে বাংলা কথা জানে সে হিন্দি কথা জানে না সে তার সাথে কীভাবে হিন্দি কথা বলে সে বুঝতেও পারবে না তাই পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা পশ্চিমবঙ্গের মানুষ একে অপরের সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলে সবাই কথা বলা বলা ভুল কিছু কিছু মানুষ আছে যার হিন্দিতেও কথা বলে তাই ব্যবসা বাণিজ্য করতে গেলে তো বাংলা ভাষাতে বাংলা ভাষাতে ব্যবহার করতে হবে স্থানীয় অর্থনীতিতে যেসব ব্যবসা বাণিজ্য করা হয় ব্যবসা বাণিজ্য করা হয় সেগুলোতেও যে ব্যবসা বাণিজ্য করতে গেলে যেমন একে অপরের থেকে ধরো সবজি কিনছে বা কোনো কিছু কিনছে সে বাংলা ভাষাতেই কথা বলছে সে যদি হিন্দি কথা জানে যে সে যদি হিন্দি কথা জানে যে ওনার সাথে হিন্দি কথাটা বলছে সে যদি হিন্দি কথা জানে তাহলে বলতে পারবে আর যদি না পারে তাহলে বলতেও পারবে না এই জন্য করে ব্যবসা বাণিজ্য করতে গেলে বাংলা কথা বলতে হবে কারণ বাংলা কথা না বললে বুঝে বুঝতে পারবে না যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে বাংলা ভাষায় ব্যবহার করতে হবে আর বাংলা ভাষা না ব্যবহার করলে সব কোনো কিছু বোঝা যাবে না যে কিভাবে কি হচ্ছে এইরকম ভাবে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে আর আর বাংলা ভাষা কথা বলতে কারণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বেশিরভাগ বাংলা কথা বলতেই ভালোবাসে কেউ হিন্দির কথা বলে না সবাই বাংলা ভাষাতে কথা বলে দু একজন আছে যারা হিন্দি কথা বলতে ভালোবাসে বেশি বাংলা কথা বলতে ভালোবাসে না এইসবের জন্যই বাংলা ভাষা ব্যবহার করা হয় এই জন্যই বাংলা ভাষাগুলো ব্যবহার করা হয় স্থানীয় অর্থনীতিতে যেমন ব্যবসা বাণিজ্য করতে গেলেও বাংলা ভাষাতে কথা বলা হয়